পাখি দেখার সময় সব থেকে বিরল বা পাখি বলতে আমার মনে হয় যে আমি মনে করি যে শালিক পাখিটাই আমার কাছে বিরল বা বলে মনে হয়েছে কারণ একটা শালিক পাখি মানুষের সবথেকে প্রিয় বন্ধু হয় কীরকম যে একটা শালিক পাখি ছোটোবেলা থেকে মানুষ করলে সে অবিকল মানুষের মতো কথা বলা মানুষের মতো ডাক সে প্রায় সব কিছু মানুষের মতোই করতে পারে এই জন্য আমার শালিক পাখিকে বিরল বা অস্বাভাবিক মনে হয়েছে আমি এই জন্যে এই কথাটা জোর দিয়ে বলতে পারছি যে শালেক পাখি বিরল বা অস্বাভাবিক কারণ আমার একটা ছোটো ভাই ছিল সে ছোটোবেলায় একটা শালিক পাখি আমাদের বাগানবাড়ি থেকে এনে বাড়িতে মানুষ করেছিল তখন সে অনেকটাই ছোটো ছিল পাখির বাচ্চাটা সে আস্তে আস্তে যখন বড়ো হলো দেখা গেল প্রথমে সে ছেড়ে দিলে যেত না তারপর থেকে আস্তে আস্তে আমাদের বাড়ির ছাঁদে যখন আমরা যেতাম আমাদের সাথে যেত আমাদের ঘাড়ে বসত বা আমাদের পাখিটাকে খাঁচার থেকে বের করে দিলেও সে মোটামুটি যেত না সে তারপর তারপর আস্তে আস্তে যখন ওর সাথে যখন কথা বলা হতো তখন কিছুদিন পর দেখা গেল যে ও প্রথমে মা ডাকলো তবে মা ডাকলো আমিও ভাবলাম হয়তো পাখিটা আবার সব কথা বললো কিন্তু ওই মা ডাকতে ডাকতে অনেক দিন হয়ে গেলো শুধু মাাই ডাকে আর কোনো কথা বলে না বেশ কিছুদিন পর গিয়ে দেখা গেলো ও মোটামুটি সব কথাই বলতে শিখে গেছে মা ডাকছে বাবা ডাকছে আমার ভাইকে সব থেকে মানে বেশি ডাকতো আমার ভাইয়ের নাম ছিল সোজয় সে অটোমেটিক সোজাই সোজয় করতো বাড়িতে কেউ আসলে বলতো যে কুটুম এসছে কুটুম এরকমটা তো তাই দেখে তো আমার মা বিশাল খুশি হয়েছিলো বিশাল খুশি এ আমি এই গল্প আমার কলেজের বন্ধুবান্ধবকে বলি আমাদের আমার কিছু বন্ধু কলেজ থেকে আমার বাড়ি এসেছিলো দেখার জন্যে পাখিটা দেখতে এসে সে মানে তিনজন এসেছিলো তিনজন আসার পরে সে তো পাখিটাকে দেখে আরজ যেতে ইচ্ছা করছিল তাদের আমাদের বাড়ি খেয়ে গেছিলো দুদিন আমার সেই বন্ধুরা তারা এসে পাখির সাথে কত কিছু সারাদিন নিয়ে খেলাধুলো দোকানে গিয়ে খাওয়ানো মোটামুটি তাদের কাছ থেকে তিন দিন মোটামুটি আমার পাখিটা পরে নি যারা তিন মানে ওই তিনজন তিন দিন ছিল তো বাকিটা অসাধারণ আলোর জন্য করেছিলো আর অনেক কিছু হঠাৎ একদিন আমাদের বাড়ি একটা বিড়াল এসেছিলো এসে আমার পাখিটা ছাদে খাঁচার থেকে বেরিয়ে মোটামুটি ছাদে যেরকম যায় প্রতিদিন সেরকম ছাদে গিয়েছিলো ছাঁদে গিয়ে হঠাৎ করে একটা বিড়াল দেখল দেখে তো পাখিটা কিচমিচ ডাক শুরু পড় দিল শুরু করে সে বিড়লটা হ মানে হঠাৎ করে পাখিটা খেয়ে নিলো আমি বাড়ি ছিলাম না আমি কলেজ গিয়েছিলাম তো বাড়ি এলাম ভাই আর মা দেখি মন খারাপ করে বসে আছে আমি অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে কী হয়েছে আমাকে কেউ কিছু বলছে না আর ভাবলাম অন্য কিছুতে হয়তো মন খারাপ করে বসে আছে দুজন এই দেখে আমি কলেজ থেকে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে পাখিকে খেতে দিয়ে গেলে কি পাখি নেই খঁচা লাগলাম তো আমি মাকে ডাকলাম যে মা পা কি কোথায় আমার পাখির নাম ছিলো মিঠু মাকে বললাম যে মা মিঠু কোথায় তা মা কিছু বলছে না ভাইকে বললাম ভাই মিটু কোথায় ভাইও কিছু বলছে না তারপরে পাশ থেকে ঠাকুমা বলে উঠলো যে বিড়লে এসেছিলো বিড়লে খেয়ে নিয়েছে তো সেটা শুনে আমি খুব মন খারাপ করলাম বা আমার মোটামুটি অনেকটা কষ্ট হয়েছিলো যে পাখিটা ছোটোবেলা থেকে মানুষ করেছিলাম তো এখন বিড়িলে খেয়ে নিয়েছে বা আমাদের সব কথাই বলতে পারতো মোটামুটি একটা বন্ধুর মতো হয়ে গিয়েছিলো আর কি তো আমিও মন খারাপ করে দুই তিন দিন বিশাল অবস্থা ছিল এই জন্যে মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে শালিক পাখি বিড়াল বা অস্বাভাবিক